ছোটো থেকেই আমি গল্পের বই পড়ি আর এই গল্পের বই পড়ার মধ্যে অন্যতম একটি বিষয় হল হাসির গল্পের বই আমি যে হাসির গল্পের বইগুলি পড়েছি তার মধ্যে অন্যতম হল সুকুমার রায়ের সৃষ্টি হযবরল বসন্ত ভট্টাচার্যের গোপাল ভাঁড় তাছাড়াও নানান বাছাই করা হাসির গল্প বই আমি কিছু কিছু ইংরেজি গল্পের বইও পড়ার চেষ্টা করেছি যার মধ্যে অন্যতম হল দিস বুক ইস ফানি বাই মিচেল স্যান্ডওয়েল এগুলি আমার সংগৃহীত অন্যতম হাসির গল্প